আমি বর্ধমান থেকে কলকাতা যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলাম কিন্তু ড্রাইভার আমাকে ভাড়া দুহাজার আমি দুহাজার টাকা বলেছিলাম ওখানে যাওয়ার পর ড্রাইভার আমাকে বলল আড়াই হাজার টাকা ভাড়া লাগবে কিন্তু আমি তো দুহাজার বলেছি কিন্তু আড়াই হাজার টাকা কেন দেবো ড্রাইভার আমার সাথে এরকম করেছে এজেন্সির সাথে তো আমার আগে কথা হয়ে গেছে যে আমি দুহাজার দেবো আমি আড়াই হাজার দিতে পারব না এ বিষয়ে আমি ড্রাইভারকে অস্বীকার অস্বীকার করছি আর আমি এজেন্সির সাথে আগে কথা হয়ে গেছে আমি ভাড়া দিতে পারব না